হ্যাঁ বলুন নমস্কার

হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা

হ্যাঁ দেখুন স্যার হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে এই এখন ইদানীং কালে অনেক চেঞ্জ হয়েছে বুঝলেন আগের যে নিয়ম ছিল এখন অনেক সুবিধা বেশি হয়েছে ইন্টারেস্ট কম হয়েছে হ্যাঁ ঋণের যে সুদ সেই সুদ কম হয়েছে এবং টোটাল পদ্ধতিটা আগের থেকে অনেক সহজ হয়েছে তো প্রয়োজনীয় নথি কী লাগবে এই বাড়ি করার জন্যে যে ঋণের কী কী নথি লাগবে আপনার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা তাহলে স্যার আমি আপনাকে প্রয়োজনীয় নথি যেগুলো লাগবে সেগুলো আমি লিস্ট করে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি যেকোনো দিন একদিন উইকডেজে হ্যাঁ এই সাড়ে দশটা দশটা থেকে পাঁচটার মধ্যে আপনি আসুন ব্যাংকের ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চে হ্যাঁ আর মূলত আপনার ওই যে মেন যেটা জিনিস আপনার বাড়ির প্ল্যান হ্যাঁ এস্টিমেট হ্যাঁ এইগুলো সব মিউটেশন এগুলো তো লাগবেই আরও যে ছোটো খাটো যেগুলো যা আছে সেগুলো আপনি আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে আপনি সেগুলো নিয়ে আসবেন আর আপনার নিজের জায়গা তো জায়গাটা যে উপরে আপনি বাড়িটা করছেন যে জায়গাটার উপরে ওটা নিশ্চয়ই নিজের নিজের নামে আছে

হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলছি যে যেটা জায়গাটার উপরে আপনি বাড়িটা আপনার বানিয়েছেন বানাবেন সেটা আপনার নিজের নামে আছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি ওটা পাঠিয়ে দিচ্ছি আপনি ওই অনুযায়ী সব প্রয়োজনীয় নথিগুলো যোগাড় করুন যোগাড় করে নিয়ে একদিন আসুন দুজনেই আসুন আপনি ইনফ্যাক্ট কী মানে কিসে আছেন ব্যবসা করেন এমনি ব্যবসার আপনার ইনকাম ট্যাক্স ফাইল আছে তো হ্যাঁ ওটা মিনিমান তিন বছর লাস্ট তিন বছরের ফাইলটা লাগবে হুম হ্যাঁ ওগুলো তো আছেই ওগুলো তো আছেই ওগুলো তো লাগবেই আগে হ্যাঁ হ্যাঁ দুজনেরই লাগবে আপনি জেরক্স নিয়ে আসবেন আর ভেরিফাই করার জন্যে অরিজিনালও নিয়ে আসবেন দুজনেরই ফটো আনবেন হুম আর ঋণ খুব তাড়াতাড়ি স্যাংশাং হয়ে যাবে বাকি সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় নথিগুলো যদি থাকে তাহলে স্যার খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমরা ডিসবার্স করে দিতে পারবো

হ্যাঁ হ্যাঁ সেটা আছে আপনি ইনকাম ট্যাক্স ফাইল দেখে পরে আমি বলতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না না ঠিক আছে হ্যাঁ ওটাতেই হবে ওটাতেই হবে ওটার উপরে ইন্টারেস্টে আপনি ছাড় পাবেন কিছু হুম আপনি যে পরিমাণে ঋণ নেবেন তার উপরে যে ইন্টারেস্টটা হবে আপনার ইনকাম দেখে সেই ইনকামের উপরে আবার ভারত সরকারের কিছু ছাড় আছে হুম সেটা আমি আলোচনা করবো ঠিক ঠিক ঠিক ওকে ঠিক আছে হ্যাঁ রাখুন